উন্নত পৃথিবী সম্পর্কে আমি অনেক কিছু বলতে চাই সত্যিই আমাদের পৃথিবী অনেক উন্নত হয়েছে তার কারণ হলো আমাদের যে যোগাযোগ ব্যবস্থা আর আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে তার কারণ আমরা অনেক আগে থেকেই আমরা ফোনে কথা বলতে পারি এই প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা ফোনে কথা বলতে পারি আর আবার ওই প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা মেসেজ করতে পারি ফোনে তারপর আমাদের যে এখন নতুন যে একটা নতুন ব্যবস্থা চালু হয়েছে ভিডিও কল আমরা এই প্রান্ত থেকে অন্য প্রান্ত দেশ বিদেশ দেশের বাইরে থেকেও আমরা বসে অন্য একজনকে আমরা ফোনে দেখতে পাই সে কী করছে ঠিক আছে তার সাথে নানারকম কথা হয় আর আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সত্যিই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত হয়েছে আর এখন ফোনেই নানা রকম অ্যাপ বেরিয়ে গেছে আমাদেরকে আর ডাক্তারখানায় যেতে হয় না আমাদেরকে হসপিটালে যেতে হয় না আমাদের ফোনে ভিডিও কলের মাধ্যমে ডাক্তার দেখে দেয় আর ডাক্তার প্রেসক্রিপশান দিয়ে দেয় আর আমরা আর আমাদেরকে বাইরেও যেতে হয় না ওষুধ কিনতে আমরা ফোনে বসে বসে অনলাইনে অর্ডার দিই আর সেই অনলাইন থেকে আমাদের বাড়িতে চলে আসে আর এই ব্যবস্থাটা সারা পৃথিবীতেই আছে এই স্বাস্থ্য ব্যবস্থাটা সারা পৃথিবীতেই আছে এরকম যোগাযোগ ব্যবস্থা সারা পৃথিবীতেই আছে আর উন্নত প্রযুক্তি আমাদের পৃথিবীতে এত উন্নত প্রযুক্তি হয়ে যাচ্ছে যে আমরা রকেটে করে মহাকাশে চলে যাচ্ছি অপরদিকে রকেটে করে আমরা চাঁদে যেতে পারছি নানান রকম অনেক উন্নত পরিবেশ সৃষ্টি হয়েছে আর তারপর শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে তার কারণ আমরা এখন ডিজিটালি যুগ চলে এসেছে আমরা ঘরে বসে বসে আমরা পরীক্ষা দিতে পারি ঘরে বসে বসে আমরা অনেক কিছু শিখতে পারি আর নানা রকম যে শিক্ষার ব্যবস্থা আমরা ঘরে বসে বসে এখন পরীক্ষা দিতে পারি আর ঘরে বসে বসে আমরা এখন টি ভির মাধ্যমেও আমরা স্যারদের সাথে কথা বলতে পারি আর আমরা গুগল মিট অ্যাপে আমরা তাদের সাথে কথা বলতে পারি মিটিংও করতে পারি অনেক কিছু করতে পারি আর শিক্ষার মানসিক মানুষের মানসিকতার পরিবর্তন মানুষের মানসিকতার পরিবর্তন সত্যি হয়েছে তার কারণ হলো এখন অনেক উন্নত উন্নত জিনিস আবিষ্কার হয়েছে সেগুলো দিয়ে মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে আর আরও পরবর্তীকালে আরও উন্নত হবে আরও অনেক কিছু প্রযুক্তি বেরোবে আরও অনেক যোগাযোগ ব্যবস্থা হবে আরও অনেক স্বাস্থ্য ব্যবস্থা হবে আরও অনেক শিক্ষা ব্যবস্থা হবে সত্যিই আরও মানুষের মানসিকতা কতটা আরও পালটাবে